যদি গ্রামের কারোর কোনো হাত বা পা ভেঙে যায় তাহলে তাকে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে গ্রামের প্রাথমিক চিকিৎসা বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত এবং সেখানে নিয়ে গিয়েই তার প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা শুরু করা উচিত এবং তার পরে সেখান থেকে চিন্তা ভাবনা করা হবে যে তার যে ওখানে যদি তার সেবা বা শুশ্রূষা করার মতো পরিস্থিতি বা পরিবেশ থাকে তো ঠিক আছে না হলে তাকে সেখান থেকে খুব দ্রুততার সঙ্গে সরকারি কোনো হসপিটাল হোক বা বেসরকারি কোনো হসপিটাল হোক সেখানে নিয়ে যাওয়া উচিত এবং নিয়ে গিয়ে সেখানে তার যে হাত বা পা ভেঙে গেছে সেই মতো তার সেইখানে চিকিৎসা পদ্ধতি শুরু করতে হবে এবং ডক্টরের সঙ্গে বা সিস্টারের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলে তার খুব তাড়াতাড়ি এবং দ্রুততার সঙ্গে তার সেই চিকিৎসা পদ্ধতি বা ব্যবস্থা শুরু করতে হবে